হ্যাঁ এটা ক্যান্টিন টুয়ের ফোন নাম্বার বলছিলাম দাদা আমি যে সকালবেলায় চাউমিনটা অর্ডার দিয়েছিলাম আপনাকে আপনি একটু আমার একটা সহযোগিতা দরকার আপনি এক কাজ করবেন ওর সঙ্গে একটা প্লেট এবং একটা কাঁটা চামচ অবশ্যই পাঠাবেন যদি আপনাদের কোনো এক্সট্রা চার্জেস লাগে আমি দিয়ে দেবো কারণ আমি এই রিসেন্ট এসছি তো এই ফ্ল্যাটে আমি অনেক দিন বাইরে ছিলাম থালা বাসনগুলো পরিষ্কার করা হয় নি সেই কারণে আপনাকে বললাম আপনার কোনো অসুবিধা নেই যেটা আপনার পয়সা যদি এক্সট্রা কিছু লাগে আমি আপনাকে দিয়ে দেবো